হ্যাঁ সৈকতবাবু কথা বলছেন আমি ওই দিলীপবাবু বলছি ঠিক আছে দিলীপ দিলীপ মন্ডল বলছি ওই আপনার নাম্বারটা আমি পেয়েছি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে যে আপ আপনি মানে ফ্ল্যাট ফ্ল্যাট মানে এরকম কিছু দেখান ঘর বাড়ি কিছু আছে আপনার কাছে কিছু আমি বো আমি বলছি এই সোনারপুর থেকে হুম অ্যাকচুয়েলি আমি একটা ফ্ল্যাট কিনতে চাইছি ওয়ান বিএইচকে সেই জন্যে আমি মানে একটা বন্ধুকে বলছিলাম তা বন্ধু আপনার নাম্বারটা আমাকে দিয়েছে যে আপনি মানে আমার ওই বন্ধুটা আপনার কাছ থেকে কিনেছে নাকি বলল সেই জন্যে ও আমাকে নাম্বারটা দিয়েছে

আচ্ছা হুম

অ্যাকচুয়েলি মানে আমার বাজেটটা একটু কম আছে বুঝলেন এমনি ধরুন ওই পঁচিশ ত্রিশের মধ্যে হলে হবে মানে পঁচিশ ত্রিশে হলে আমি দেখতে চাইছি বাট ঠিক আছে আমি দামটা নিয়ে এখন ভাবছি না আমি দেখতে চাইছি আচ্ছা আপনি বলছেন গড়িয়াতে গড়িয়া ওটা কোথায় আছে আচ্ছা আচ্ছা ওটা কী মানে হ্যাঁ আমিও হ্যাঁ

আচ্ছা অ্যাকচুয়েলি অনেকটা দাম বেশি হয়ে যাচ্ছে আর আপনার ওটা কি মানে ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর পঁয়তাল্লিশ লাখ টাকা আচ্ছা আর কোথায় কোথায় আছে গড়িয়া বাদ দিয়ে বাঘাযতীন বললেন শিয়ালদা বাঘাযতীনের দিকে হবে বাঘাযতীন

ইমার্জেন্সি বলতে অ অত আমার সমস্যা নেই ইমার্জেন্সি বলে কিছু নেই অ্যাকচুয়েলি আমি ফ্ল্যাটটা কিনতে চাইছি ঠিক আছে আর আচ্ছা শুনুন না বলছি ওই থাক রেট নিয়ে আমি এখন ভাবছি না আপনি তাহলে আপনি আপনি অ্যাকচুয়েলি আপনার কাছে যাই তাহলে এই সানডেতে মানে রবিবারে তাহলে যাই আপনি তাহলে আপনার যে ফ্ল্যাটগুলো দেখান আমাকে গড়িয়ারটা দেখতে চাইছি আর আপনার ওই বাঘাযতীনটা দেখতে চাইছি তার পরে রেট নিয়ে পরে ভাবা যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চেম্বার বলে দিয়েছি তাহলে আমি কি রবিবারে আপনার যাব যাব আপনার কাছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রবিবার তাহলে আপনার কাছে যাচ্ছি আর কী বলুন তো রবিবার ছাড়া আমার এর পরে আর টাইম পাব না কারণ অফিসের কাজে আমাকে বাইরে যেতে হবে এক মাসের জন্যে ঠিক আছে তাহলে এই সামনের রবিবার আমি আপনার কাছে যাচ্ছি গিয়ে সেখানেই কথাবার্তা হবে ঠিক আছে ঠিক আছে রাখলাম তাহলে হুম হুম ঠিক আছে রাখছি